হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কী বলবেন তো হ্যাঁ বলুন আপনি কোন জায়গায় বেড়াতে যেতে চান বলুন কোথায় ঘুরতে যাবেন আর কি বলুন সেটা দীঘা আচ্ছা তো আপনার কি হোটেল সম্বন্ধে কিছু জানার আছে তাই তো দেখুন আপনি যদি ডবল বেডের সিট নেন এসি নেন তাহলে সে ক্ষেত্রে আপনার ওই চার পাঁচ হাজার মতো পড়বে আর আপনি মানে যেমন নেবেন আর কি আর যদি আপনি একটা বেডের সিট নেন এসি না থাকে মানে পাখা থাকে থাহলে ধরুন এগুলোর ক্ষেত্রে ওই তিন হাজার মতো এরকম পড়বে দু হাজারের মধ্যে আপনারা কতদিন থাকবেন বলুন ও আচ্ছা এখা আচ্ছা ঠিক আছে মানে এখানে একটা ক্লাব হোটেল আছে যেটা একটু মানে কম দামে পাওয়া যায় কিন্তু বেশি কম আপনি পাবেন না হয়তো দুশো টাকা কম হতে পারে ঠিক আছে ওই হোটেলটা ওটা হচ্ছে যে ওটার নাম ক্লাব হোটেল ওই হোটেলটা ভালো আপনি যেরকম রেঞ্জের মধ্যে বলছেন ওটা আপনি আড়াই হাজার এর মধ্যে পেয়ে যেতে পারেন পেয়ে যাবেন আর কি আচ্ছা ঠিক আছে ওটা দেখে দেবো আর আপনারা কজন আসছেন সেটা বলুন ও আচ্ছা ঠিক আছে তাহলে কি ডাব একটা বেডের সিটই নেবেন তাই তো ওরকম রুমই নেবেন তাই তো এসি ছাড়া ঠিক আছে তাহলে আমি ওই ক্লাব হোটেলে আচ্ছা ক্লাব হোটেলের নম্বরটা আপনাকে তাহলে আপনি আমি সেন্ড করে দেবো আপনি একটু আর আমি কথা বলিয়ে দেবো ওদের সাথে আপনাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি ঠিক আছে